হ্যাঁ হ্যালো বলছি বলছি হ্যাঁ বলছি আপনি এত স্পিডে ওভারটেক করে যাচ্ছেন কেন আগের গাড়িটাকে হ্যাঁ যাচ্ছে তো কী হয়েছে এরকমভাবে এত রিস্ক নিয়ে এত ওভারটেক করে যাওয়ার কী দরকার আছে প্যাসেঞ্জার তুলছে তুলছে একদিন না হয় লস হবে একদিন না হয় আপনার গাড়িতে কম প্যাসেঞ্জার হবে তো এরকমভাবে ওভারটেক করে যাওয়ার কোনও মানে হয় হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি কি বুঝতে পারছেন যে আপনার গাড়িতে কতগুলো প্যাসেঞ্জার আছে আপনি এত প্যাসেঞ্জার নিয়ে এত রিস্ক নিয়ে এত স্পিডে যাচ্ছেন কেন কী দরকার ওভারটেক করার টাইমে টাইমে বেরোলেই তো হয় হ্যাঁ আপনি রেগে যাচ্ছেন কেন আমি তো আপনাকে সাবধান করার জন্য বলছি আমি তো কোনও খারাপ কথা বলছি না হ্যাঁ সে ঠিক আছে কিন্তু আমি পারব কি চালাতে আমি তো আপনাকে সাবধান করলাম শুধু সাবধান করাটা করাটাই আমার উদ্দেশ্য ছিল অন্য কিছু উদ্দেশ্য আমার নয় আচ্ছা ঠিক আছে আমার কথা শুনতে হবে না আপনি সাবধান হয়ে গাড়িটা চালান ঠিক আছে রাখছি